হ্যাঁ আমি মাল ধরতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়ে হয়েছি কেননা আমাদের সুন্দরবন এরিয়া হচ্ছে বাড়ি ঘূর্ণিঝড় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি নানা রকম সমস্যার সম্মুখীন হয় এখানে মানুষেরা তেমনি আমিও এই সমস্যার সম্মুখীন অনেকবার হয়েছি যেমন ঘূর্ণিঝড় এবং বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি সম্মুখীন আমি হয়েছি এবং এই সমস্যা থেকে আমি মোকাবিলা করে নিরাপদ নিরাপদে আমি বাড়িতে চলে এসেছি যাতে আমার কোনো ক্ষতি না হয় এবং এবং এখন যেহেতু অনেক উন্নতমানের টেকনোলজি ব্যবহার হয় যার জন্য আমরা অনেক আগে থাকতেই মোবাইল বা টিভির মাধ্যমে জানতে পারি এবং সেইভাবে আমরা সতর্ক হয়ে যাই এবং এই সব ঘূর্ণিঝড় বা বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি যে হয় তার হাত থেকে আমরা দ্রুত সতর্ক হয়ে যাই